হ্যাঁ আমি একবার দেওয়ার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে আমি আমার নিজেকে আমার জন্মদিনে আমি আমার নিজের ছবি এঁকে আমার নিজেকে গিফট করেছিলাম উপহার দিয়েছিলাম সেখানে আমি নয় আমার পরিবারও খুব খুশি হয়েছিল সেই গিফটটা দেখে এবং কী নিজে হস্তনির্মিত জিনিসের বেশি সংবেদনশীলতা মূল্য রয়েছে কারণ সেটা বাইরে থেকে কেনা হচ্ছে না পয়সা লাগছে না নিজের মন মতন নিজের ইচ্ছা মতো নিজের অনুভূতি দিয়ে সেটাকে তৈরি করতে হচ্ছে তাই আমি মনে করি যে নিজের জন্মদিনে নিজেকে গিফট উপহার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমি নিজে করেছি এবং সেই বিষয়ে আমি বলতে চাই যে সকলেই যেন সেই বিষয়টিকে অবগত রাখে এবং সবাই যেন পেনসিল স্কেচ বা কী রং পেনসিল দিয়েও আঁকার চেষ্টা করে এবং সেই মতো অন্য কাউকে এবং নিজেকেও যেন উপহার হিসাবে দিতে পারে